হ্যালো হ্যাঁ বলছি আপনি কি জল লাইনে কাজ করেন এই আমার এরকম বাথরুমের কলের মুখটা মানে ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো ওটা একটু লাগিয়ে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ নতুন করেই করবো ও ও

আমি বাথরুমে করতে চাই বা কিচেনেও করতে চাই ওগুলো তো সবই লাগবে তা আপনার হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটাই করবেন হুম ও একটু বেশি লাগবে বলছেন আচ্ছা একটু দেখে শুনে তাহলে করবেন না হ্যাঁ আচ্ছা এক সপ্তাহের মধ্যে টাইম হবে কি আপনাদের তাহলে আসুন না তাহলে আমি কালকে তো আপনার রবিবার তাহলে সামনের শুক্রবার করে আসুন পাঠিয়ে দেবেন এলে ভালো হয় কালকে কি

আচ্ছা ট্যাঙ্কি বসা বসাবারও ইচ্ছা আছে কিন্তু এখন জলের সমস্যার জন্য যদি আরো আগে করতে পারতাম তাহলে ভালো হতো এক সপ্তাহ মানে বলছিলাম যে শুক্রবারের আগে যদি করা যেতো তাহলে আরো ভালো হতো আর কি একটু চেষ্টা করবেন যে যাতে একটু তাড়াতাড়ি হয়

না আমি হচ্ছে ভালোটাই নেব কারণ দুশো পঁচাশি যেটা বলছেন ওটাই লাগাবো হচ্ছে যখন ভালোই নেব হুম হুম হুম আচ্ছা তাহলে একটু মানে হ্যাঁ ঠিক আছে রাখুন